আমি সাধারণত লাঞ্চে ভাত ডাল পোস্ত এটাই বানাতে পছন্দ করি এবং এটা আমি খেতেও পছন্দ করি ও ডিনারে রুটি পরোটা লুচি এবং আলুর তরকারি যেগুলো হয় সেগুলো বানাতে আমি পছন্দ করি তেমন ডিনারে আমি পুরো রান্না করি মাঝে মধ্যে মাছের ঝোল মাছের ঝোলটা আমার খুব ভালো লাগে মাছের ঝোলটা আলু বেগুল ও কাঁচকলা দিয়েও পাতলা পাতলা ঝোল করলে সেটা খুব ভালো লাগে এছাড়া রাতের বেলা আমি রুটি তৈরি করি পরোটা পরোটাতে আমি চিনির পরোটাটাও করতে এখন খুব ভালো শিখে গেছি চিনির পরোটা আমার বাচ্চারা খেতে খুব ভালোবাসে এছাড়া যেটা তৈরিও করি সেটা হচ্ছে আলুর তরকারি আলুর তরকারিটা হচ্ছে খুব ভালো তো আলুর তরকারিটা করার জন্য আমার লাগে আলু তেল মশলা যা যা লাগে সেই মশলা দিয়ে বেশ কষা কষা করে আলুর তরকারিটা আমি করি তো সেটা আমার এখানে সবাই ভালোবাসে এইভাবে আমি খাওয়াতে ভালোবাসি ও রান্না করতে ভালোবাসি